তো ঘটনাটা হচ্ছে দুহাজার ষোলো সতেরো সাল দুহাজার সতেরো তো এইচএস পরীক্ষার প্রায় কুড়ি দিন আগে হঠাৎ আমার বাবা মারা যায় তো এক মা আর কুড়ি দিনের মতো আছে পরীক্ষা এইসময় এইরকম একটা অবস্থা সমস্ত কাজ মিটিয়ে আর মাত্র হাতে দশ থেকে বারো দিন সময় ছিল একে এক মানসিক চাপ তার ওপর একটা দুঃখ তো রয়েইছে এবং পরীক্ষার চাপ এই এইমতো অবস্থায় আমি ভেবেছিলাম যে পরীক্ষাটা এবছর না দেওয়াটাই হয়তো ভালো হবে বা পরীক্ষা কীভাবে দেব তো এরকম অবস্থায় আমার যখন মনে হয়েছিল যে পরীক্ষাটা এবছর দিতে পারব না বা আমি প্রচুর ধীরে ধীরে চিন্তাগ্রস্ত হয়ে পড়ি আমি একটা বছর পিছিয়ে পরবো বা কীভাবে পরীক্ষা দেব এই সময় আমার মায়ের অনুপ্রেরণায় এবং স্যারদের সহযোগিতায় এবং আমারও একটু বেশী প্রচেষ্টায় আমি পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করি এবং খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত কোশ্চেন বা সমস্ত প্রশ্নপত্র আমি তৈরি করতে থাকি এবং অবশেষে স্যারের আমি পরীক্ষাটা দিই এবং সফল হই এতে স্যারদের তো প্রচুর সহযোগিতা ছিলই এবং আমার মায়েরও প্রচুর অনুপ্রেরণা ছিল যার দরুণ আমাকে একটা বছর নষ্ট করতে হয়নি বা পিছিয়ে পড়তে হয়নি এছাড়াও আমার নিজের মনের জোর তো ছিলই একটা নিজের নিজের উদ্যম কাজ করছিল যে এক বছর আমি পিছিয়ে কিছুতেই পড়ব না বা আমি পারতে পারি আমার দ্বারা সম্ভব এটা ভেবেই আমার পরীক্ষা আমি দিয়েছিলাম